পুরুলিয়া জেলার বিখ্যাত হচ্ছে ছৌ ছৌ নাচ শুধুমাত্র যে একটা শুধু নাচ সেটা নয় পুরুলিয়া জেলাবাসিদের একটা খুবই পরিচিত এবং গর্বের বিষয় হচ্ছে ছৌ ছৌ এখন বিদেশেও ছৌ এখন বিদেশেও নানান জায়গায় নিজেদের নাচ দেখিয়ে সবাইকে মুগ্ধ করছে এবং এখানে যেকোনো ছোটো থেকে বড়ো উৎসবের পরেই ছৌটা হয়ই যেমন চরক মেলা চরক মেলাটা হয়তো অন্য সব জায়গায় খুব বেশি বিখ্যাত না হলেও পুরুলিয়া জেলায় খুবই বিখ্যাত তখন হয় ছৌ তারপর শিবের পূজো থাকলে হয় ছৌ নানানরকম নানান ছোটো বড়ো দুর্গাপূজোর পর কালীপূজোর পর গ্রামে গঞ্জে এমনকি এখন শহরেও নানান অনুষ্ঠানের সময় ছৌটাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয় তারপর আসে মকর মকরটা অন্য সব জায়গায় অন্যরকমভাবে পালন করা হলেও এখানে যেমন মহিলারা রাত জেগে গান গেয়ে টুসু গান গেয়ে টুসু সাজিয়ে পরেরদিন ভোরবেলা যাবে নদীতে স্নান করতে পিঠে নিয়ে যাবে রাতভোর জেগে পিঠে করা একটি খুব বিশেষ আনন্দের দিন তাদের কাছে এইভাবে ছোটো থেকে বড়ো সমস্ত সমস্ত কিছুতেই তারা আনন্দটা আনন্দটাকে ভাগ করে নেয় এবং সবাই মিলে যেটা আনন্দের বিষয় সেটা তারা খুব ভালো মতো জানে যাতে একা একা না সবাই মিলে আর মিলন মেলাই তো হচ্ছে দুর্গাপূজোর আরেক নাম দুর্গাপূজোর পরেও যেমন নানারকম নানান জায়গায় ছৌটাকে বিশেষভাবে রাতেরবেলা করা হয় যাতে সবাই এসে দেখতে পারে সেইভাবে এবং ছৌ নাচকেও উৎসাহ দেওয়া উচিৎ যাতে আরও বড় জায়গায় তারা নিজেদের প্রতিভাটাকে তুলে ধরতে পারে